আমি আজ সন্ধেবেলা আমার প্রিয় গোকুল রেস্তরাঁ থেকে আমার পছন্দের মশলা ধোসা বাটার নান পনির চিলি এবং মশলা কুলচা অর্ডার করতে চাই এই খাবারগুলি পাওয়া যাবে কি না সে ব্যাপারে রেস্তরাঁর মালিকের কাছে জানতে চাইছি